বাংলার জনগণ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করার জন্য এবং তার সম্মান করেন কীভাবে তারা কী ব্যবহার করেন তাদের ভাষার একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা দিবস এই ভাষা দিবসে আমরা আমাদের যেসব বন্ধুরা শহীদ হয়েছিলেন এই ভাষা বাঁচাতে এই বাংলা ভাষার জয় করার জন্য তাদের সম্মানে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করি আমরা বিভিন্ন রকমের নাচ গান নাটকের মাধ্যমে তাদেরকে সম্মানিত করি তাদেরকে মনে করি এবং সেই দিনটি আমরা কোনো দিনই ভুলতে পারব না পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আমরা তার লেখা গান আবৃত্তি এবং বিভিন্ন রকমের নাটক আমরা পাঠ করি এবং তার লেখা গানে আমরা নৃত্যও পরিবেশন করি এইভাবে আমরা সেই দিনটিকে পালন করি